হ্যাঁ দাদা আপনি ক্যাফে টাইম হোটেল থেকে বলছেন হ্যাঁ বলছি আমার এই নম্বর থেকে কিছু অর্ডার ছিল যেগুলি হল পাঁচটা রোল আর হচ্ছে পাঁচ প্লেট বিরিয়ানি আর হচ্ছে তিনটে চিকেন অর্ডার ছিল লেগ পিস সেগুলার মধ্যে তিনটে চিকেন লেগ পিসকে ক্যান্সেল করে দেবেন প্লিজ কারণ ওগুলো আমার দরকার নেই